হ্যাঁ আমি ভয়েস কল বা ভিডিও কল পছন্দ করি কেন জানেন কারণ ম্যাসেজ করলে সেইখানে ম্যাসেজ প্যাক শেষ হয়ে যায় সেইখানে কাউকে বার্তা পাঠালাম তখন এক টাকা দু টাকা করে তখন কাটে তো সেই জন্য ভয়েস কল বা আপনার ভিডিও কল খুবই ভালো ভয়েস কল হয়তো দূর থেকে কেউ আছে তখন ভয়েস কলের মাধ্যে কথা বললাম দেখতে মনে গেলো তখন ভিডিও কলে কথা বললাম আর এতে কোনো খরচা হয়নি যেহেতু আমার ফোনের খরচা হয় বলতে সারা মাসের একবারে রিচার্জ মেরে নিলাম আনলিমিটেড কল আনলিমিটেড ডাটা কিন্তু ম্যাসেজ একশোটা করে দেয় সেই জন্য ম্যাসেজ অতটা করি না তো সে কল করেই আমি যতটা সময় পার করানো কল করি সময়টা পার করি এবং কল কল করার সময় বা ভিডিও কলে বা আপনার নর্মাল কলে কোনো ভয়েস কলে কোনো পয়সা খরচ হয় না আপনি যতক্ষণ খুশি ততক্ষণই কথা বলতে পারেন